হ্যালো স্যার আপনাদের কোম্পানিতে আমি একটা মটর সাইকেলের জন্যে আমার ড্রাইভারকে দিয়ে কিছু টাকা আপনাদের কোম্পানিতে আমি অ্যাডভানস করেছিলাম কিন্তু অনিবার্য কারণবশত আমাকে এক মাসের জন্যে বিদেশে যেতে হবে যার কারণে সেই অর্ডারটি আমি ক্যান্সেল করতে বাধ্য হচ্ছি এক মাস পরে যখন আসবো এরকম একটা অর্ডার পুনরায় আপনাদের কাছে আবার আবেদন রাখতে পারি অর্ডারের কিন্তু অনিবার্য কারণের জন্যে রিসেন্টলি আমাকে বাইরে যাওয়ার কারণে আমি সেই অর্ডারটিকে ফেরত দিতে চাইছি দয়া করে আমার ওই যে দশ হাজার টাকা আমি যে অ্যাডভানসটা করেছিলাম আপনাদের ওটাকে ফেরত দিলে আমি ভীষণ উপকৃত হব